এখনকার তরুণ তরুণীরা যেই রোগটা বেশি দেখা যাচ্ছে লিভারের সমস্যা ক্যান্সারের সমস্যা রাতের বেলা ঘুমাচ্ছে না ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না দুপুরের বেলা রাতে দুপুরের খাওয়ার রাতে রাতের খাবার রাত বারোটায় এরকম করে খাওয়া দাওয়া যখন করছে তখন শরীরে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগই এখন সমস্যা দেখা দিচ্ছে লিভারের সমস্যা দেখা দিচ্ছে লিভারের সমস্যা দেখা দিলে পেটের বাঁ সাইডটা ভীষণ ব্যথা করছে ভীষণ সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করা যাচ্ছে না বসা যাচ্ছে না ওঠা যাচ্ছে না প্রচণ্ড ব্যথা এখন বেশিরভাগই এই সমস্যাটা দেখা দিচ্ছে লিভারের সমস্যাটা প্রত্যেকটা মানুষের তরুণ তরুণীদের খাওয়া দাওয়া ঠিকঠাক না করার জন্য না ঘুমানোর জন্য এটা পেটের ব্যথার জ ব্যথা করা শুরু হয়ে যাচ্ছে মেয়েদের রয়েছে সিস্ট প্রত্যেকটা মেয়ের এখন সিস্ট হচ্ছে সিস্টের জন্য পেটে ব্যথা প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় তার মধ্যে রয়েছে যেমন গ্রামের দিকে কি হয় একটু পেটে ব্যথা করছে কেউ খেয়াল দেয় না ও পেটে ব্যথা করছে আবার কমে যাবে ঠিক হয়ে যাবে এই ভেবে ডাক্তার দেখায় না দীর্ঘদিন সেই রোগটা পুষে পুষে রেখে দেওয়ার ফলে তখন যখন আর সেই যন্ত্রণাটা সহ্য না হয় যখন ডাক্তারের কাছে যায় তখন আর ঐ সমস্যাটা অনেকটা বেড়ে যায় যার কারণে অনেকটা অসুবিধা হয় সেই জিনিসটাকে সারানোর জন্য সেই জিনিসটাকে আবার আগের মতো করার জন্য অসুবিধা হয় এখন প্রত্যেকটা কিছু কিছু কিছু কিছু বলা ভুল প্রত্যেকটা মানুষেরই দেখা যাচ্ছে বেশিরভাগ ক্যান্সার রোগটা দেখা দিচ্ছে ক্যান্সার রোগের জন্য অনেক রকম সমস্যা হচ্ছে চুল পড়ে যাচ্ছে এই তারপরে বাঁচানো অসম্ভব হয়ে যাচ্ছে কেমো দিলেও বাঁচানো যাচ্ছে না অনেক অসম্ভব হয়ে যাচ্ছে এই মাঝে যেমন করোনা রোগটা শুরু হয়েছে শুরু হয়েছিল এখন একটু কমেছে কিন্তু তাও এই যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভাবে না করে শরীরে যদি পুষ্টি না হয় শরীরে যদি সেরকম খাদ্যটা যেটা প্রয়োজন শরীরে যাওয়ার জন্য সেটা যদি না পৌঁছায় তাহলে সেটা সেই জায়গাটা ঘাটতি পড়ে গেলে সেখানে আর অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করতে হবে নাহলে এইসব রোগগুলো আরও বাড়তে থাকবে আরও হতে থাকবে